ফটোগ্রাফির জন্য আমি তো বাড়ির বউ আমি তো কোনো ক্যামেরাম্যান নই তার জন্য আমি কোনো ক্যামেরা সেরকম ভালো ধরনের ক্যামেরা ব্যবহার করি না তবে আমার একটা ছোটো ক্যামেরা আছে আমরা যেহেতু বাড়ির বউ আমরা কোথাও ছোটোখাটো জায়গায় ঘুরতে গেলে বা কোথাও বাইরে কোথাও ঘুরতে গেলে তখন অনেক ছবি তুলি ছবি যেমন আমরা কন্যাকুমারী ঘুরতে গিয়েছিলাম রামেশ্বরম ঘুরতে গিয়েছিলাম সেখানে নানা ধরনের প্রকৃতির দৃশ্য পাহাড় বিভিন্ন রকমের ছবি বা বিভিন্ন ধরনের জায়গায় যেসব ভালো ভালো জিনিসগুলো থাকে যেগুলো মনে করার মতন আমরা সেই সব জায়গাগুলো আমরা দেখেছি এবং সেসব ছবিগুলোও আমরা ক্যামেরার মধ্যে বন্দি করেছি ফোনেরও ক্যামেরার থেকেও আমরা অনেক ছবি তুলি ছোটো ফোন ছোটো ক্যামেরা যেহেতু তা সেগুলোতে আমরা কোনো বড়ো বড়ো জায়গায় ব্যবহার করতে পারি না তার জন্য আমরা যেমন আমরা চিড়িয়াখানায় ঘুরতে গেছি চিড়িয়াখানার বিভিন্ন ধরনের ছবি সেগুলোও তুলেছি আমরা বিভিন্ন বনে গিয়েছি চড়ুইভাতি করার জন্য সেখানেও আমরা বিভিন্ন রকম প্রাণীর ছবি তুলেছি গাছপালার ছবি তুলেছি তারপরেও আমরা অনেক মানুষের ছবি তুলেছি বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন রকমের যে তাদের জীবিকা সেই জীবিকায় তারা কেমনভাবে কাজকর্ম করছে সেসব ছবিগুলো আমরা তুলেছি তারপরও আমরা কন্যাকুমারী গিয়ে সেখানে সাগরের ছবি তুলেছি সাগরের ছবিতে অনেক ধরনের মানুষকেও আমরা অনেকে ওই যে বোটগুলো হয় সেই বোটগুলো দিয়ে যাচ্ছে সেই ছবিগুলোও দেখেছি আমরা সাগরে স্নান করেছি সেসব ছবিগুলোও তুলেছি বিভিন্ন ধরনের এই ছবি তুলে আমরা খুব এনজয় করেছি যেটুকু মানে আমরা ছোটো ক্যামেরার মধ্যে যেভাবে নিতে পারি বাড়ির মানে ছোটো ফোন দিয়ে ক্যামেরা দিয়ে আমরা সেই ধরনের ছবিগুলোই তুলেছি